হ্যাঁ আমি যখন মাছ ধরতে যাই তখন আমি কি যে যেসব সরঞ্জাম নিয়ে যাই সেগুলো হলো আমরা জাল দিয়ে যদি মাছ ধরি তাহলে একটা জাল নিয়ে যাব তার সঙ্গে একটা বালতি মাছ রাখার জন্য বালতি নিয়ে যাই সেটা ঢাকা দেওয়ার জন্য যাও কিছু নিয়ে যায় যদি মাছটা লাভ লাভ দিয়ে পালায় নিয়ে যাই আর যখন যদি বা কোনো ছিপ ফেলি ছিপ ফেলার সময় আমরা সঙ্গে বালতি নিয়ে যাব সেটা চাপা দেওয়ার জন্য একটা জিনিস নিয়ে যাবো আর যখন যেটা নিয়ে যাবো সেটা হলো আটার চার যেটা হলো মা আটা মেখে সেটা নিয়ে যাবো সেটা নিয়ে আমরা মাছ ধরি আর সাধারণত আগেকার আগেকার তুলনায় এখন যেটা হয়েছে সেটা কি আগে মাছ ধরতো কী দিয়ে আগে মাছ ধরতো হাঁচা করে আগে লোক বেশিরভাগ জলে নেমে এখানে ওখানে গর্তের ভেতর থেকে হাতা করে করে মাছ ধরত ছিপ ফেলতো বেশিরভাগ মানুষ আর এখন জাল উঠে গিয়েছে এখন আবার হুইল হুইল দিয়েও কেউ মাছ ধরে এসব দিয়েই এখন মানুষ মাছ ধরে আর এটাই পরিবর্তন আগেকার থেকে আগে মানুষ বেশিরভাগই ছিপ দিয়ে মাছ ধরতো আর এখন এখন মানুষ জাল হয়ে গেছে বড়ো বড়ো জাল যেগুলো পুকুর ছে ছেঁচার সময় যেগুলো যেগুলো ব্যবহার করা হয় হ হাফ জল তুলে দিয়ে যেসব বড়ো বড়ো জাল দিয়ে একেবারে সব মাছ তুলে নেবে আর কি বড়ো বড়ো জাল এখন এগুলো হয়ে গিয়েছে আগে ওগুলো ছিল না আগে মানুষ নেমে একটা একটা করে মাছ ধরতো আর আগে ছিপটা বেশি ব্যবহার করতো মানুষ আর এখনকার লোক তো জাল ফেলে মাছ ধরে এই এটাই আগেকার তুলনায় এটাই পরিবর্তন